পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা বাংলায় কথা বলি আমাদের এখানে উড়িষ্যা আসামি ত্রিপুরা ভাষা ত্রিপুরাভাষী লোক এখানেও আছে ওপারেও বাংলার ওপার বাংলাতেও আছে ওখানকার আর আমাদের মধ্যে পার্থক্য হল আমরা বাংলাতে কথা বললেও আমরা মোটামুটি হিন্দির সাথে সব সব হিন্দির কিছুটা সংস্পর্শে জড়িয়ে গিয়েছি তাই আমাদের ভাষা আর আর হিন্দি ওড়িয়া ভাষা কিছুটা মিল হয়ে গিয়েছে বলতে বলতে বোঝা যায় কিন্তু হয়তো বলতে গেলে একটু অসুবিধা হয় ভাষাগুলো